আমি একটি বই পড়েছিলাম যা আমাকে বুদ্ধিগতভাবে ভীষণভাবে চ্যালেঞ্জ করেছে কারণ আমি বইটি পড়েছিলাম যান্ত্রিক পদার্থবিদ্যা যান্ত্রিক পদার্থবিদ্যা বইতে যেমন অনেক রকমের অঙ্ক আছে তার সাথেও আছে যান্ত্র যন্ত্র সম্পর্কে বিভিন্ন জিনিস কয়েকটি মাত্র ছোট ছোট সূত্র থেকে বড় বড় কীভাবে যন্ত্র তৈরি করা যাচ্ছে সেই যন্ত্রগুলো কাজে লাগিয়ে আমরা কীভাবে পুরো পৃথিবীটা পরিচালনা করছি কীভাবে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে কীভাবে বাস চলছে কীভাবে ট্রাম চলছে সব কিছু সম্পর্কে সব কিছুর সাথেই পদার্থ জড়িয়ে আছে আর এই যন্ত্রপাতি জড়িয়ে আছে ওই যন্ত্র সংক্রান্ত ওই বইটাতে সেই কারণে এই বইগুলো আমার খুবই ভালো লেগেছে এবং খুবই চ্যালেঞ্জিং এবং আমি কিছু ক্ষেত্রে আমি সব কিছু জিনিসগুলো বুঝতে পারিনি সেই জন্য আমি বইগুলো বারবার পড়ি এবং বারবার বোঝার চেষ্টা করি এবং কিছু ক্ষেত্রে আমি এই বইগুলো সম্পর্কে বন্ধুদের সাথে আলোচনা করেছি এবং পরিবারের লোকেদের সাথেও আলোচনা করেছি যাতে আমি যেগুলো জানতে পারি না বা বুঝতে পারি না সেগুলো তাদের কাছ থেকে জানা যায় কিনা সেই জন্য কিছু ক্ষেত্রে বন্ধুরা আমাকে সাহায্য করেছে যাতে আমি জিনিসগুলো জানতে পারি বা বুঝতে পারি আবার কিছু ক্ষেত্তে কিছু কিছু সমস্যা আমার মধ্যে থেকে গিয়েছে যেগুলো আমি সমাধান করে উঠতে পারিনি সেক্ষেত্রে পরিবারও আমাকে অনেকটা সাহায্য করেছে কিন্তু তারপরও আমাকে বইটা এখনও ভাবিয়ে তোলে বা এখনও চ্যালেঞ্জের মুখোমুখি করে রেখেছে কারণ আমি সবটা সম্পর্কে সমাধান করে নিয়ে আসতে পারিনি